হ্যাঁ আমি স্যার আমি হচ্ছে রাহুল বলছিলাম হুম স্যার আর্জেন্টলি আজকে স্কুলেতে একটা বই রাখা হয় বার্ষিক অনুষ্ঠান হচ্ছে আর কি তাহলে আমরা কীভাবে বইটি রাখতে পারি আর গ্রন্থাগার থেকে নিয়ে গ্রন্থাগারের মধ্যে আর যেটাতে ভালো হয় আর কি ভালো কোনও একটা বই

আচ্ছা হ্যাঁ

ও বইটা ফার্স্টে তাহলে আমাদেরকে নিয়ে গিয়ে আপনাকে দেব দিয়ে আপনি সাথে গিয়ে প্রধান শিক্ষকের সাথে একটা কথাবার্তা বলে বইটা যদি উপযুক্ত হয় তাহলে আপনি নির্দেশ দিতে পারেন যে কীভাবে কী আমাদেরকে একটু বলে দিতে পারেন যে কীভাবে কী রাখতে পারি আর আপনি উপদেশগুলো দিতে পারেন তো হুম আচ্ছা তাহলে আমি আগামী মঙ্গলবার আসছি এসে আপনার সাথে দেখা করছি হুম ঠিক আছে হুম ধন্যবাদ